হ্যালো

হ্যাঁ বলছি আমি একটা ক্যুরিয়ার পাঠিয়েছিলাম মানে আমার বাড়ি ঝাড়গ্রামে আমি ঝাড়গ্রাম থেকে বিহারে একটা ক্যুরিয়ার পাঠিয়েছিলাম ক্যুরিয়ার পার্সেল কিন্তু সেটা সেখানে পৌঁছায়নি আমি খবর নিয়ে জানতে পারলাম সেটা এখনও সেখানে পৌঁছায়নি ব্যাপারটা একটু অনুসন্ধান করে বলতে পারবেন হ্যাঁ বলুন দেখি দিতে পারি কতদূর কি দিতে পারি হ্যাঁ আমার বাড়ি ঝাড়গ্রামে আমি ঝাড়গ্রামে পার্সেলটা দিয়েছিলাম যাতে বিহারে এক বন্ধুর কাছে এই পার্সেলটি আমার যেতে পারে কিন্তু আমি পরে খবর নিয়ে জানতে পারি বিহারে পৌঁছায়নি সেই পার্সেলটি ঠিক আছে সেই জন্যই এইবারে আপনাকে বলছি অনেক অসুবিধা হয়ে যাচ্ছে এটার জন্য একটু দেখুন না প্লিজ বিহারে আমার বন্ধুটার নাম অজিত হুম অজিত দাস হ্যাঁ একটু একটু তাড়াতাড়ি করলে ভালো হতো আমি উনিশ চার দুহাজার বাইশে হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি করুন হ্যাঁ একটু পাঠিয়ে দিলে ভালো হতো কারণ তখন ততটা দরকার থাকেনি সে পার্সেলটি এখন সেই পার্সেলটি আমার বন্ধুর খুবই দরকার সে আমাকে বারবার ফোন করে বলছে যে এই পার্সেলটি খুবই দরকার তাই আপনাকে ফোন করা যাতে একটু দেখেন ব্যাপারটা ভালোভাবেই দেখেন হ্যাঁ হয়তো এরকম আমি যেরকম বলছি ওইরকমও হয়তো হতে পারে তবে এতদিন যোগাযোগ করেনি আমার বন্ধু কারণ তার বাবা মারা গিয়েছিলো সেই জন্য আগে যোগাযোগ করতে পারে নি আপনাদের সাথে হ্যাঁ নম্বরটা দিচ্ছি তুলুন ও হ্যাঁ ঠিক আছে আমি তাহলে কবে অফিস যাবো একটু বলুন আমি তাহলে দিয়ে দিতাম হুম ঠিক আছে হুম হুম ঠিক আছে হুম হুম ঠিক আছে ধন্যবাদ না না না আর কিছু না হুম হুম ঠিক আছে